হ্যাঁ আমি লেখাটাকেও আমি বাকি সখের মধ্যে নিজের পেশা হিসাবে পরিচালনা করতে চাই কারণ লেখা যখন আমি লিখি তখন শান্ত একটা পরিবেশ চাই সেই শান্ত পরিবেশের মধ্যে লেখাটা খুবই ভালো হয় আর আর লেখার টাইমটা হল রাত্রেবেলাই সারাদিন আমি যা কিছু কাজ করি সব ওই লেখার মধ্যে লেখা থাকে আর সেটা হল ছাদে কারণ সেই সময় কেউ কোনো শব্দ করে না নিশ্চিতভাবে লিখা যায় এইভাবে লিখাটাকে আমি মনের মতোন করে লিখতে পারি সকাল থেকে আমি কি কাজ করি কার সঙ্গে কথোপকথন করি এবং কি কাজ করি কার সঙ্গে কি করি কোথায় গেলাম এবং কার কার সঙ্গে কি কথা বললাম সবকিছু আমি লেখার মধ্যে করি আর কি আর আমাকে লিখতে খুবই ভালো লাগে